প্রযুক্তি কিভাবে পরিবহনের শিল্পকে সাহায্য করছে বাস বাসের মাধ্যমে অমরা এক জায়গা থেকে অন্য জায়গা যেতে পারি বা পৌঁছাতে পারি ট্রেন ট্রেনের মাধ্যমে আমরা খুব অল্প সময়ের মধ্যেই এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারি খুব অল্প সময় লাগে এবং দূরদূরান্ত যেতে পারি খুব অল্প সময়ের মধ্যে ফ্লাইট ফ্লাইটের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে আমরা এক দেশ থেকে অন্য দেশে পৌঁছাতে পারি পরিবহনের জন্য ব্যবহৃত অ্যাপ অ্যাপস অনেক অ্যাপস আছে যার দ্বারা আমরা টিকিট বুকিং করতে পারলি পারি অললাইনে ট্রেনের ওখান থেকে টিকিট কনফার্ম হয়েছে না ক্যান্সেল যদি অনেক সময় ক্যান্সেলও হয়ে যায় সেটাও দেখতে পারি এবং ইত্যাদি অ্যাপসের দ্বারাও আমরা অললাইনে টিকিট বুকিং করতে পারি এবং ওইখান থেকে লাইসেন্স পাওয়া যায় ইত্যাদি